আমি অ্যামাজন থেকে একটা শাড়ি কিনেছিলাম শাড়িটির রং এবং গুণগত মান খুব সুন্দর তাই আমার শাড়িটি খুব পছন্দের এবং খুব স্বল্প মূল্যের মধ্যেই আমি শাড়িটি পেয়েছি তাই শাড়িটা আমার এত পছন্দের